হ্যালো স্পাইরাস থেকে রেস্টুরেন্ট দাদা বলছেন তো আপনার রেস্টুরেন্টে যে আমি পাঁচটা বিরিয়ানি তার সাথে দুটো চাওমিন অর্ডার করেছিলাম তো আপনি এক কাজ করুন চাউমিন অর চারটা বিরিয়ানি পাঠিয়ে দিন আর তার সাথে একটা বিরিয়ানি একটু চেঞ্জ হবে তার কারণ আমি একটু মশলা দেওয়া সবজি কম পছন্দ করি তো আমার বিরিয়ানিটা একটু মশলা আর লবনটা একটু কম হবে তার সা সাথে স্যালাড থাকবে স্যালাডে মশলা কম থাকবে আর মিষ্টি জাতীয় খাবারটা একটু কম করে দিবেন কারণ আমার একটু মশলা দেওয়া বা লবন খা জাতীয় খাবারে একটু প্রবলেম আছে বা আমার খেতে ভালো লাগে না তাই একটু আমি হালকা ধরনের খাবার পছন্দ করি তো আপনি এক কাজ করুন আমার জন্য বিরিয়ানিটা চেঞ্জ করে একটু হালকা মশলা দেওয়া সবজি আর বিরিয়ানি পাঠায় পাঠিয়ে দিবেন আর চারটা বিরিয়ানি ওটা আর যেভাবে বলেছিলাম সেরকমভাবেই পাঠিয়ে দিবেন